হ্যাঁ বলুন হ্যাঁ খবর ও খবরের জন্যে বলছেন আমরা তো মিডিয়া পেশাদার লোক আমরা যেখানে যা খবর বলবেন তাই আগ্রহের সঙ্গেই আনতে যাই কেন এ কাজ তো কোনোটাই ছোটো নয় আর সব জায়গাতেই যাই আচ্ছা বুঝতে পেরেছি আর পূর্ব মেদিনীপুরের কোনখানটায় আপনার বাড়ি ও আচ্ছা ওখানে তো রথটা খুব ভালোই হয় আমি গিয়েছিলাম তো এর আগের বছর ছবি তুলতে আচ্ছা ঠিক আছে আমাকেও ওই রথটা খুব ভালোই লাগে আর রথে লোকজনও তো প্রচুর হয় মেলাও বসে জানি সবই তাহলে আমি রথের সময়ই যাব তো আপনিই কি আপনাদের প্রধান না অন্য কেউ আছে টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কবে যাব বলুন তো হ্যাঁ টানা অবস্থার সময় তো যাবই তার আগে এক দিন যাব মোটামুটি কত কী পয়সা কী চুক্তিটা হয় সেই চুক্তিটা ঠিক এইটা কখন যাব বলুন তো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে দেখি যদি কিছু দিনের মধ্যেই যেতে পারি সপ্তাহ খানেকের মধ্যেই ঠিক আছে রাখছি তাহলে